এই বাড়িতে বসে আছি তুই কী করছিস হ্যাঁ কার দোকানে

আমিও তো একদিন ন্যাওদার মোড়ে গিয়েছিলাম সেখানে আলুর দম ছিলো তা আলুর দমটা ও ভালো করে নি ওই তো চুমকোর দোকান

তবুও ওই রকমই করতে থাকবে এরও তো আলুর দম ওই রকম বলে কিন্তু এর সেই আলু পচা আলুই করবে

হুম আ আমিও তো আর বাইরে কিনতে যাই না বাইরের খাবার ওই বন্ধ কী খাবে পেট খারাপ হবে হ্যাঁ

সত্যি